হ্যাঁ আমার এলাকায় শিক্ষার্থীরা ডিগ্রি তো অবশ্যই অনুসরণ করে অনেকে অনেক রকম ডিগ্রি নিয়ে পাশ করে বসে আছে বিজ্ঞান বিজ্ঞানে অনেকে ডিগ্রি করে আছে অনেক ছেলে মেয়ে সাইন্সে পড়েছে সাইন্সে পড়ে কেউ ফিজিক্যাল ফিজিক্স কেউ কেমেস্ট্রি কেউ ম্যাথে ডিগ্রি করে বসে আছে এখন আমাদের এখানে চাকরির অবস্থা খুব খারাপ বিজ্ঞানে ডিগ্রি করলে তবু ছেলে মেয়েরা কোথাও গিয়ে কোনো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে স্থান পায় বা সেখান থেকে কিছু রোজগার করে এনে মা বাবার মুখে হাসি ফোটাতে পারে বা নিজেরাও কাজে জড়িত হয় আমি মনে করি বিজ্ঞান নিয়ে ডিগ্রি করাটা খুবই গুরুত্বপূর্ণ গণিত অনেক ছেলে মেয়ে গণিতেও ডিগ্রি করে গণিতে ডিগ্রি করলে এই সময় অনেক কাজ পাওয়া যায় অনেক বেকার ছেলে মেয়ে বাড়িতে বসে আছে কিন্তু যারা বিজ্ঞান গণিত নিয়ে ডিগ্রি করেছে তাদেরকে বসে থাকতে হয় না তারা কোথাও না কোথাও গেলে কোনো না কোনো একটা চাকরি পেয়ে যায় গণিত নিয়ে অনেক দূর এগিয়ে পড়াশুনো করা যায় বিজ্ঞান নিয়েও অনেক দূর এগিয়ে পড়াশুনো করা যায় বলে আমি মনে করি